যেমন সুযোগ হচ্ছে বিধবা ভাতা লক্ষ্মী ভাণ্ডার তারপর লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা এসব আর যেমন স্বাস্থ্যে সমস্যা হচ্ছে যে গ্রামে কোথাও কারোর কিছু হলে সচরাচর গাড়ি ঘোড়ার সমস্যার জন্য হাসপাতালে যেতে পারে না রাতবিরেতে কারোর কিছু হলে হাসপাতালে গাড়ি ঘোড়ার জন্য অনেকে সমস্যা হয় এবং অনেকে মারাও যান সেই দিক থেকে তো গ্রামের একটু অসুবিধাই হয় কোনো সে ডক্টরের ব্যবস্থা নেই থাকলে দূরে কোথাও থাকে

বয়স্করা অন্ধ হয়ে যায় চিকিৎসার অভাবে তাদের স্মৃতি শক্তি চলে যায় তারা হাঁটতে পারে না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে কি অনেকে কুঁজো হয়ে যান অনেকে স্মৃতি হারিয়ে ফেলেন এই সব তো সমস্যা হয় কারোর হারের প্রব্লেম কারোর বুকে ব্যথা হয় কেউ কারোর স্ট্রোক হয় কিছু হলে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়ার কোনো উপায় নাই গাড়ি ঘোড়া না থাকলে হসপিটালে নিয়ে যেতে পারে না পেটের সমস্যা হয় কোষ্ঠকাঠিন্য হয় কিছু হলেই মানে ওষুধের সেইভাবে কারে অনেক দূরেই ওষুধ গ্রাম অঞ্চলে তো দূরে দূরেই ওষুদের দোকান ডক্টর সব কিছুই থাকে তো সেখানে গাড়ি ঘোড়া না পেলে কী করে হবে গাড়ি ঘোড়া গিয়ে যায়

অনেকে মরেও যায় এই ও চিকিৎসার অভাবে গাড়ি ঘোড়া না পাওয়ার কারণে অনেক টাইম চলে যায় মরে